আমি প্রধানত গ্রামে বাস করি আর আমার গ্রামে মানে প্রধানত বেশিরভাগই জমি থাকে তো কৃষিকাজটাই বেশি হয় এর ফলে আমার গ্রামে প্রথমত বেশিরভাগই ব্যবসা মানে কৃষিজ সারের ব্যবসা এবং রাসায়নিক সারের ব্যবসা তাছাড়া কৃষিজ ফসলের জন্য যেসব সার দরকার বা ঔষধির দরকার সেই সবেরই ব্যবসা প্রধান করা হয়